পশ্চিমবঙ্গের কিছু দর্শনীয় পর্যটক যেমন দার্জিলিং তা দিঘা বকখালি সুন্দরবন সায়েন্স সিটি ইকো পার্ক বিভিন্ন জায়গা আছে সেখানে আমরা সবাই ঘুরতে যাই ঘুরতে যাই এবং সেখানে গিয়ে দিঘাতে গিয়ে আমরা সবাই মিলে বন্ধুরা মিলে সাঁতার কেটেছি খুব ভালো লেগেছে ঢেউ আসছিল এভাবে একজন আমার একটা বন্ধুকে ঢেউতে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল আবার আমরা ধরে তাকে তুলে আনলাম এবং আবার সায়েন্স সিটি গিয়েছিলাম সায়েন্স সিটি গিয়ে ওখানেও ভালো মজা হয়েছে কারণ সেখানে একটা তারের তারের ওপর থেকে আসা যাওয়া করতে হয় সেটাও খুব মজা হয়েছে আমাদের আবার দার্জিলিংয়ে গিয়েছি দার্জিলিংয়ে পাহাড়ের ওপরে দড়ি ধরে ওঠা নামা করতে হয় ওটাও খুব ভালো লেগেছে আবার ওখানে গিয়ে আমরা অনেক ধরনের খেলা করেছি যেমন লুকোচুরি খেলা করেছি ভালো লেগেছে সুন্দরবনেও গিয়েছিলাম সুন্দরবনে অনেক সুন্দরী গাছ আছে ওই জন্য ওই বনটার নাম সুন্দরবন দিয়েছে এবারে ওখানে বাঘ আছে তার পরে কুমির বিভিন্ন বিভিন্ন হরিণ আর বিভিন্ন বিভিন্ন পশু জন্তু জানোয়ার রয়েছে সেখানে গিয়েছিলাম গিয়ে খুব ভালো লাগল সব দেখলাম দেখে তার পরে আবার গিয়েছিলাম চিড়িয়াখানায় চিড়িয়াখানায়ও ভালো লেগেছে আমাদেরকে কারণ ওখানে চিড়িয়াখানায় ওই চিড়িয়াখানাতে গরিলা তারপর বাঘ সিংহ হরিণ এই সব সব অনেক কিছু জন্তু জানোয়ার রয়েছে ওই সবও দেখেছি খুব ভালো লেগেছে এইভাবে আমরা সবাই বন্ধুরা মিলে ঘুরতে গিয়ে খুব মজা হয়েছিল সেই দিনকে